হ্যাঁ আমি ডক্টর সুশীত সরকার বলছিলাম আমার বাড়ির পশ্চিম দিকে পাইপ লাইনটা একটু লিক করছে তো পাশের বাড়ি একটু অবজেকশান করছে ব্যাপারটা একটু দেখতে হবে যে ব্যাপারটা হচ্ছে আমি তো ঠিক বুঝে উঠতে পারছি না তো ব্যাপারটা একটু দেখার ব্যাপার ছিল তো সেই জন্যে আমি বলছিলাম যে একবার এসে দেখে গেলে ভালো হতো হ্যাঁ লিকটা হচ্ছে বোঝা যাচ্ছে আসলে মনে হচ্ছে ওটা সাইড লাইন থেকেই হচ্ছে তো আমি সেই জন্যে বলছিলাম যে ওটা তো রিপেয়ার করতে দরকার একজন কেউ না না সমস্ত মেটেরিয়ালস আপনাকে আনতে হবে নিয়ে এসে আমার এটা করে দিয়ে যেতে হবে কবে আসতে পারবেন দেখুন মেইনলি ব্যাপার হচ্ছে আমার তো চেম্বার আছে সকাল আটটা থেকে বারোটা আমি থাকি না আর বিকেল চারটে থেকে সাতটা এর মধ্যে আসতে হবে আপনাকে সকাল আটটা থেকে বারোটা বিকেল চারটে থেকে সাতটা আমি চেম্বারে হ্যাঁ আড়াইটের দিকে আমি বাড়িতে থাকব আর আপনি আসুন এসে দেখে টেখে যাবেন আর মেটেরিয়ালস যা লাগবে সবই কিন্তু আপনার পাইপ বলুন বা যাই লাগুক সবটাই আপনাকে বেয়ার করতে হবে টোটাল বিল যা হবে সেটার জন্য তো আপনার কোনো অসুবিধা নেই আপনি জানেন ঠিক আছে ব্যাপারটা একটু নিজের মতো করে দেখে নিলেই ভালো হয় হ্যাঁ আপনি আপনার সময় মতো চলে আসবেন ঠিক আছে